হ্যাঁ বলুন

হ্যাঁ বলুন আমি তো আমার তো সেলুন দোকান আছে এবং খুব নামী দামী সেলুন দোকান ঠিক আছে আপনি হয়তো নাম শুনেছেন আপনি নাম শুনেছেন না শোনেননি আমার যে সেলুন দোকানের নাম এবারে বলুন আপনি কী স্টাইলে কাটবেন কেরকম কতো দিন চুলটা ধরুন স্পাইক করবেন চুলটা স্ট্রেট করবেন সেটা কত দিন করে রাখতে চান সেরকম বলুন কী আর ওই কী কাটিং চুলটা কাটতে চান দেখুন এখন যা পরিস্থিতি আপনি যদি চুলটা স্ট্রেট করতে চান তাহলে যত কমই হোক আপনার জন্য পাঁচশো টাকা করা যাবে চুলটার বাঁচাতে আরে দাদা বুঝ বুঝতেই তো পারছেন আপনার চুলটার পেছনে আমাকে পাঁচ ঘন্টা খাটতে হবে চুলটা স্পাইক করতে হবে হিট দিতে হবে যথেষ্ট ন্যায্য যেটা সেটাই বলেছি পাঁচশো টাকা আপনি এবারে ভালোবাসার খাতিরে আপনি ফোন করছেন আমার দোকানের অ্যাডভার্টাইজ দেখে আপনি এবারে যতটা ভালোবেসে আমাকে দেবেন আমি সেটাই নেবো ঠিক আছে আপনি আসবেন আর দাড়ি বলছেন দাড়িও ফ্রেঞ্চ কাট করে দেবো আপনি এবং আমার কাছে কা কালারও আছে আপনি যদি বলেন আমি কালারও করে দিতে পারবো যদি বলেন দাড়িতে কালার করবেন

সাদা বার্গান্ডি যা বলবেন আপনি লাল সবুজ ওইটা আপনার একটা আছে সেটা যাবজ্জীবন ওইটা আপনার আমি টোটাল যেটা বলছি শুনুন পাঁচশো টাকা আপনার ওই হেয়ারস্টাইলটা স্পাইকটা করার জন্য কালারটার জন্য আমি আপনাকে ব্র্যান্ড বলে দেবো আপনি কালারটা কিনে নিয়ে চলে আসবেন কোনো বড়সড় দোকান থেকে আমি আপনার চুলে লাগিয়ে দেবো আপনি দেখে রেজাল্ট দেখে বলবেন যে সত্যিই আপনি একবার চুলে কালার করবেন যেটা সারা জীবন থাকবে সারা জীবনের গ্যারেন্টি দিতে পারি বুঝলেন এবারে দেখে একটা দেবেন দুশো পাঁচশো টাকা দেবেন কারণ বুঝতেই তো পারছেন এই রোদে গরমে আপনার কাজ করবো হ্যাঁ মুরগি কাটিং আছে আপনার সতেরোশো টাকা পড়বে আরও কাটিং আছে এখন যেগুলো বেরিয়েছে এখন বুঝতেই তো পারছেন চুলটা রাউন্ডিং থাকবে শুনুন চুলটা রাউন্ডিং থাকবে রাউন্ডিং থা এবারে যে যেরকম পারছে নাম দিচ্ছে বুঝলেন চুলটা রাউন্ডিং থাকবে এবং নীচেগুলা সব চাঁচা হবে তাছাড়া এখন আর্মির যে হায়েস্ট যেটা চলছে এখন আর্মির সেটাও হবে চুলগুলো উপর দিকে থাকবে সাইডের চুলগুলো সব কাটা হয়ে যাবে ওইটা আপনার রেট কম আছে কারণ ওইটা তো কাজটা হবে ধরুন মেশিনে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মেশ হাতের কাজটাও হবে মেশিনে কাজটা হবে তো ওইটার রেট আপনার পঞ্চাশ টাকা কম পড়বে সাড়ে চারশো টাকা পড়বে ঠিক আছে ম্যাম রাখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার দোকানে শুনুন আপনি আসবেন আমার দোকানে প্রচুরই চাপ আছে বুঝতে পারছেন আমাকে কাজ করতে হচ্ছে এখন রাত্রে যেয়ে খাওয়াদাওয়া করবো সেই সকালে খেয়েছি আবার রাত্রে খাবো এখন রাখি তাহলে বুঝলেন আপনি আসবেন আর্মি স্টাইলটা আপনার জন্য আরও পঞ্চাশ টাকা কম করে দেবো ঠিক আছে ওকে রাখি তাহলে দাদা হুম আসবেন হ্যাঁ